কুয়া থেকে আমরা জল বার করি বালতি থেকে একটা দড়ি বেঁধে নিচে টান দিয়ে একটা টান দিয়ে ফেলে দিই তারপরে জলটা ভর্তি করে বার করি আগে কুয়া খোঁড়া থাকতো সব সময় সবাই কুয়া থেকেই জল বার করতো এখন তো সবার বাড়ি বাড়ি এখন ট্যাপ আছে হ্যান্ডপাম্প আছে কলকাতাতে তোমার জলের ট্যাঙ্কি বসানো আছে শহরে সবাই মটর দিয়ে জল তোলে কুয়া থেকে মটর দিয়ে জল বা তুলতে গেলে কখনো লিক হচ্ছে সেখানে ভিজে গেলে ভিজে জায়গায় গিয়ে হাত দিলে কারেন্টের শক খাবে বিদ্যুতের শক খাবে শট খেলে তার প্রাণের ক্ষতি বিদ্যুৎ ব্যবহার করতে গেলে খুব ভেবেচিন্তে ব্যবহার করতে হবে সেটা শুকনো হাতে ভালো করে দেখে কোনো জায়গায় তার টার লুজ থাকলে হবে না সেটা দেখে শুনে তারপরে জলটা বার করার জন্য মটরটা চালু করতে হবে কুয়ার জল আমরা খাওয়ার জন্য বার করি পরিষ্কার জল হয় সেখানে জলটা ভালো মিষ্টি থাকে কুয়া জল দিয়ে আমরা খেত খন্দ করি সবজি চাষ করি কুয়ার জল দিয়ে আমরা জীবজন্তুকে খাওয়াই তাদের পিয়াস গলার পিয়াস মেটে নদী আমাদের নদীর জল খুব নোনা থাকে কুয়া জলটা মাটির তলা থেকে পাতাল থেকে আসে সেটা খুব ভালো হয় শরীরের পক্ষে খেতেও খুব সুবিধা